আমি তো ফেঁসে গেলাম গো ভাই মনে হচ্ছে যা জ্যাম আছে চারদিকে হুম তুমি যে লোকেশন দেখাচ্ছো পরপর তো জ্যামই দেখাচ্ছে টানা একদম আরে আমার তো আমি তো এ তো আমার মানে টেনশান শুরু হয়ে যাচ্ছে আচ্ছা আমি বলছি তুমি একটা কাজ করো না তুমি অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় কি না দেখো না ভাই হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্রেনের তো একটা ব্যাপার আছেই হ্যাঁ তুমি যে কোনো মানে লো এই এই লোকেশন অফ করে প্রয়োজনে তুমি যে জায়গা দিয়ে যাও যেখান থেকে এই গলিগুলো গিয়ে আবার কানেক্ট হয় এইরকম একটা অপশান দেখো দেখো দেখো কতক্ষণ হ্যাঁ জ্যাম তো সাংঘাতিক জ্যাম আছে এই যে দেখতেও পাচ্ছি বসেও আছি এবার হ্যাঁ কলকাতার রাস্তাঘাট আমার থেকে অলি গলি তুমি ভালো চিনবে বেশি ভাই একটু দেখো দেখো হ্যাঁ দরকার হলে সামনে গিয়ে জিজ্ঞেস করো না দরকার হলে জেনে নাও যে কোথা থেকে যাওয়া যেতে পারে হুম ওকে ভাই দেখো দেখো দেখো কথা বলো ওকে ভাই ঠিক আছে